ভারতের চাকরির বাজার বর্তমান পরিস্থিতিতে দেখা যায় একবারেই দুর্বল বর্তমানে চাকরি বিশেষ কর কখনই পাওয়া সম্ভব হয়ে উঠছে না চাকরি পেতে গেলে দীর্ঘদিন পড়াশোনা করার পরেও সহজে অনেকে চাকরি পাচ্ছেন না অনেকে বেকার বসে আছেন তাদের নির্ভর হচ্ছে শুধুমাত্র কয়েকটা ছাত্রছাত্রীদের টিউশন পড়ানোর ওপর এ সমস্ত দিকগুলি আমাদেরকে নজর রাখতে হবে অবশ্যই এবং বর্তমানে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান প্রযুক্তিতে সরকার আমাদেরকে সুবিধা দান করেছে প্রত্যেককে শিক্ষায় থেকে শিক্ষা ভালো মতো করার জন্য শিক্ষা খাতে এতটা সুবিধা দেওয়ার জন্য প্রত্যেকেই যথেষ্ট পরিমাণ শিক্ষা গ্রহণ করে চলেছে এই এত উচ্চ শিক্ষিত হওয়ার ফলে দিনের পর দিন শিক্ষিতের হার বেড়েই চলেছে এবং চাকরির পূরণ করতে পারছে না সেই বেকারদের হার চাকরি দিতে পারছে না সরকার কিন্তু বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলি উচ্চ শিক্ষিতদের যাদের মধ্যে চাকরি করার প্রবণতা অনেক বেশি রয়েছে এবং যারা ভালো মতো চাকরি করতে পারবে তাদেরকে উচ্চ বেতন দিয়ে সে সমস্ত মানুষগুলিকে তারা তাদের নিজেদের কোম্পানির মধ্যে ডেকে নিচ্ছে এর ফলে সরকারি খাতে উন্নতি কম ঘটছে এবং বর্তমানে আরও নতুন নতুন চ্যালেঞ্জগুলির সম্মুখীন করতে হচ্ছে চাকরি পাওয়ার জন্য আমাদের যে ভরসা ছিলো সেই ভরসাগুলি দিনে দিনে উঠে যাচ্ছে চাকরি বর্তমানে পাওয়া খুবই কঠিন একটি বিষয় চাকরি পেতে গেলে দীর্ঘদিন পড়াশোনা করার পরেও অত সহজে চাকরি পাওয়া যায় না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা পড়াশোনার সাথে সাথে নিজের কিছু কারুশিল্প শিখে রাখতে পারি যাতে ভবিষ্যৎ জীবনে সেইটিকে সম্বল করে আমরা এগিয়ে যেতে পারি শুধুমাত্র চাকরির আশা করে থাকলে জীবন ধূলিসাত শুধু চাকরি ছাড়াও যে সুযোগগুলি বর্তমানে রয়েছে সরকার আমাদেরকে বিদ্যালয়ে শিক্ষাকা চলাকালীনই আমাদেরকে বিভিন্ন আরও প্রযুক্তির শিক্ষা দিয়ে থাকে যেমন হচ্ছে অটো মোবাইল সিকিউরিটি এ সমস্তগুলি ছাড়া আমরা বিদ্যা লা আরও কাজ শিখতে পারি সে সমস্ত কাজগুলিতে তারা আমরা ভবিষ্যৎ জীবন গড়তে পারি সুন্দরভাবে সে সমস্ত কাজগুলি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার এভাবে আমরা আমাদের জীবন অর্থনীতিতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং এই সুযোগগুলি দ্বারা আমাদের জীবন অনেকটাই উপকৃত হয়েছে